আমি ছোটোবেলা থেকে আঁকতে খুব ভালোবাসতাম তো আমাদের ওখানে একটা ভালো আঁকার প্রতিযোগিতা হয় বড়ো যেটা থেকে অনেক দূর দূর থেকে মানুষ আঁকতে এসেছিলো যারা একটা ভালো আঁকে এবং তারা প্রফেশনাল তো তাদের সাথে আমি আঁকার কম্পিটিশান যখন প্রথম করতে যাই আমি খুব ভয় পেয়ে গেছিলাম যে হয়তো আমার আঁকাটা হয়তো আমি হেরে যাবো হয়তো আমি লাস্ট এসে যাবো কারণ অনেক ভালো ভালো আঁকার লোক এসেছিলো কিন্তু আমি সবসময়ই মনে এটাই ভেবেছি যে যা হবে হবে দেখা যাবে আমি আমার মন থেকে আঁকবো তো আমি কি করেছিলাম ওখানকার যে যে মানুষজন বসে আছে যারা আঁকছে সেইটাই আমি সুন্দর করে আমার খাতায় এঁকেছিলাম এবং সেটাই সবার চোখে এসেছিলো এবং আমি সেই আঁকা প্রতিযোগিতায় ফার্স্ট হই এবং এই যে অভিজ্ঞতাটা আমার খুবই ভাল লেগেছিলো কারণ এতো মানুষের মধ্যে আমি নিজেকে প্রথম স্থান অধিকার করেছিলাম এই অভিজ্ঞতাটা আমার খুব স্মরণীয় হয়ে আমার জীবনে রয়ে যাবে এবং আমি চেষ্টা যাতে ভবিষ্যতে আরো বড়ো বড়ো জায়গায় আঁকা যায়